আমি পুরুলিয়া জেলার নডিয়ার বাসিন্দা আমি ঠেক রেস্তোরাঁ থেকে দু প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম বাড়িতে অর্ডারটি পৌঁছানোর পর আমি দেখি খাবারটি ঠান্ডা হয়ে গেছে তাই পরের বার যেন খাবারটি গরম থাকে সেইজন্য ভালো করে প্যাকেজিংয়ের ব্যবস্থা করবেন